হ্যালো বলো কবে লাগবে তোমার কবে লাগবে জিজ্ঞেস করছি পরশু দিনে পরশু দিনে কিন্তু পুজোর টাইমটায় আমি যদি সকালে দিকে দিয়ে আসি হবে

হ্যাঁ মানে আজকে বলছো তো এবার হঠাৎ করে আজকে বলে কালকে আবার অনেকটা পরিমাণ হয়ে যাচ্ছে না এক লিটার দু লিটার বললে দেওয়া যায় কিন্তু পাঁচ লিটার বেশি বলছো কালকে দেওয়াটা সম্ভব না আমি পুজোর দিনে সকালে দিয়ে দেবো বরঞ্চ না না আমি কি জল দিই দেখেছো তো হ্যাঁ সে চিন্তা করতে হবে না আমি ভালো পরিমাণেই দেবো কোয়ান্টিটিটা আরও বেশিই দেবো কম হবে না হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি পুজোর কাজের জিনিস তো একটু পরিষ্কারভাবে দিতে হবে কালকে চেষ্টা করতে হবে দেখি কালকেরটা আচ্ছা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বেশি পরিমাণে দিয়ে দেবো ও নিয়ে চিন্তা করতে হবে না

আচ্ছা ঠিক আছে পরশু দিন আমি তোমায় সকালে গিয়েই দিয়ে আসবো আর ছ কেজি পাঁচ কেজি হয়ে যাবে তবে ছ কেজি হয় না কি চেষ্টা করবো আর কি হ্যাঁ ঠিক আছে যাবো